কোন জায়গা বলতে আমি আমার এলাকার শিল্পকর্মগুলিকে আমি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু সেগুলো সংক্ষেপে আলোচনা বা বিক্রি করতে পারবো কারণ এখন অনলাইনের মাধ্যমে বিভিন্ন অ্যাপস দ্বারা অ্যাপস খুলে সেটাতে আমার বিভিন্ন শিল্পকর্মগুলিকে ছবি তুলে পোস্ট করে এবং বানানো থেকে শুরু করে কমপ্লিট হওয়া পর্যন্ত সেই ছবিকে তুলে ভিডিওকে তুলে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু পোস্ট করলে আমি কিন্তু এগুলোকে সহজেই বিক্রি করতে পারবো কারণ এখন দোকানে সেরকমভাবে মানুষ কেনাকাটা করে না এখন অনলাইনের মাধ্যমে মানুষ কিন্তু কেনাকাটা করে তো সেগুলো আমি তো অনলাইনের মাধ্যমে কিন্তু একটা মোটা টাকা আমি আয় করতে পারবো কারণ দোকানে কী অনেক মানুষে দর করে জিনিস কেনে যেটা দাম তার থেকে হয়তো পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট বা দশ পার্সেন্ট ডিসকাউন্ট অনুসারে কিন্তু তারা কেনাকাটা করে কিন্তু অনলাইনের মাধ্যমে কোনও ডিসকাউন্ট কিন্তু থাকে না সে কারণে কি আমাদের অনলাইনের কর্ম শিল্পকর্মগুলিকে বিক্রি করা খুবই ভালো তো সেক্ষেত্রে আমি অনলাইন প্ল্যাটফর্মকে আমি কিন্তু বেছে নিয়েছি আমার শিল্পকর্মের উপযোগী করে